প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস তেল যেগুলো ব্যবহার করছে মানুষ এগুলো ধীরে ধীরে কমছে তো আমাদের কি পরিবেশ এগুলোর মান যখন কমে যাচ্ছে আমাদের একটু জলবিদ্যুৎ সৌরবিদ্যুৎ এইগুলোর ক্ষেত্রে আমাদের একটু এগোনো দরকার আমার এইটা মনে হয় কারণ যখন আমরা জলবিদ্যুৎ ব্যবহার করবো বা সৌরবিদ্যুৎ ব্যবহার করবো তখন আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি যেগুলো আছে যেখানে কয়লা পোড়ানো হয় সেইগুলো কম হবে তা সেগুলো কম হলে কি আমাদের অতো মানে কয়লা উত্তোলন হবে না যার ফলে ভূমিধ্বস হবে না বা বলো যে গাছ কাটা পড়বে না অতো গাছ কাটা পড়ছে কাঠ জ্বালানী হচ্ছে অনেক এইসব চলছে প্রাকৃতিক সম্পদ প্রচুর মানে ক্ষয় হচ্ছে তো এগুলো একটু কমালে ভালো হয় আমরা যতটা ন্যাচারাল শক্তি যেইগুলো আছে প্রাকৃতিক শক্তি সেইগুলো থেকে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় সেইগুলোর ব্যবহার করবো প্রাকৃতিক তেল ব্যবহার যতটা কমানো যায় কিন্তু এইগুলো তো কমানো সম্ভবও নয় একভাবে এগুলো দরকার হয় কিন্তু তবু আমরা যতটা করতে পারি সৌরবিদ্যুতের মানে ব্যবহার করে